পশ্চিমবঙ্গের প্রধান শিল্প প্রদর্শনী উৎসবগুলি হলো হস্তশিল্পের মেলা হস্তশিল্পের বলতে অনেক রকমের জিনিস তৈরি হয় জিনিস পাওয়া যায় যেখানে হাত মানে হাতের তৈরি মানে হাতের তৈরি গয়না থাকে কানের থাকে হাতের হাতের বালা থাকে যেখানে হ্যান্ড প্রিন্টের শাড়ি থাকে ব্লাউস থাকে অনেক রকমের জিনিস থাকে এখন করে আবার ক্লের তৈরি ক্লের তৈরি মানে ছোটো বাসন পাওয়া যায় তারপরে ধূপধানি পাওয়া যায় তারপর অনেক রকমের জিনিস পাওয়া যায় আর মাটির থালা পাওয়া যায় মাটির বাটি পাওয়া যায় ডিসাইন করা হয় অনেক কিছুই থাকে এখন এই মেলা অন্য জায়গায় ছাড়াও আমাদের অনেক জায়গাতেও এই হস্তশিল্পের মেলা বসে যেখানে অনেক রকমের আর্ট আর্টের ওপরেও অনেক কিছু করা থাকে আর রাজ্যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমসাময়িক শিল্পের দৃশ্য প্রদর্শন করে